আমার এলাকায় ঐতিহ্যবাহী খেলাগুলি হল ক্রিকেট ও ফুটবল ফুটবলটি আমরা সাধারণত বর্ষাকালে খেলে থাকি ও ক্রিকেটটি আমরা সাধারণত শীতকাল ও গরমকালে খেলে থাকি আমরা এখন ক্রিকেটটি খেলি বিকালে সাধারণত পার্শ্ববর্তী এলাকার কিছু প্লেয়ার ও আমাদের পাড়ার নিজস্ব কিছু প্লেয়ার বিকেলে একত্রিত হয়ে মাঠে আমরা প্রথমে ভাগ করে দুটি টিম চুজ করে নিই এবং সেই দুটি টিমের মধ্যে প্রথমে টসের টসের কাজ সেরে নেওয়া হয় এবং টসটি হয়ে গেলে যে টিমের বোলিং পড়ে তারা তাদের এগারোটি প্লেয়ার মাঠে নেমে ফিলন্ডিং করার জন্য নামে এবং যারা টচে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তাদের দুজন ব্যাটসম্যান নামিয়ে দেয় ক্রিজে এবং দুই আম্পেয়ার খেলাটি পরিচালনা করেন এইভাবে আমরা খেলাটি সম্পূর্ণ করে থাকি